আমার এলাকায় বিশেষভাবে বিখ্যাত কিছু খাবার বিক্রি হয় যেই রেস্তোরাঁগুলোতে সেগুলোর নাম হলো প্রীতম হোটেল অপর্ণা হোটেল দাদাভাই হোটেল দয়াল হোটেল আরও বিভিন্ন ছোটো ছোটো রেস্তোরাঁ রয়েছে সেগুলিতে মোমো চাউমিন ঘুগনি চপ ইত্যাদি পাওয়া যায় এগুলো মোমো চাউমিন এত ভালো তৈরি করে যে অনেক দূর দূর থেকে লোকেরা খেতে আসে এবং অনেক সুনাম রয়েছে আবার যেগুলো একটু বড় বড় রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি বা নর্মাল ভাত ডাল মাছ মাংস সবজি খুব ভালোভাবে বানায় এবং খুব সুস্বাদুযুক্ত খাবার বানায় তাই আশেপাশে তো আছেই দূর দূর থেকেও লোকেরা খেতে আসে এবং খুবই প্রশংসা করে